আমি আপনাকে আমার পরিবার সম্বন্ধে এবং বন্ধুদের সম্পর্কে অবশ্যই বলতে পারি আমার পরিবারে বলতে আমার পরিবারে আমার বাবা মা দাদু ঠাকুমা কাকু কাকিমা এবং বোন ভাই সকলেই আছে এরা সকলেই আমাকে খুব সাহায্য করে কোনো কাজ করতে গেলে এরা অতিরিক্ত সাহায্য করে এবং তার উপরে বন্ধুবান্ধবরা তো আছেই বন্ধুবান্ধবরা সবসময় পাশে থাকে কারণ আমার বন্ধুবান্ধবের যখনই দরকার দরকার পড়ে তাদেরকে ফোন করলেই তারা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে এবং কী দরকার তা না জেনেও ছুটে চলে আসে যে তারপর এসে জিজ্ঞাসা করে যে কী হয়েছে আগে সে যত রাত্রিবেলাই হোক বা দিনেরবেলাই যখন হোক তখনই তারা চলে আসে এবং পরিবারের সাপোর্ট তো সবসময় থাকে ছেলের পেছনে